হ্যালো কে অরূপ বলছিস আমি স্কুল থেকে বলছি অরূপ বলছি কি যে সামনে মাধ্যমিক পরীক্ষা আছে তো তুই এতদিন হলো স্কুলে আসছিস না আর স্কুলে ছাত্র ছাত্রীরেরা সবাই দেখা পাচ্ছে বাইরে তোর বন্ধুবান্ধবরা যে তুই রা স্কুলের বাইরে আসছিস অথচ নেশাগ্রস্থ হচ্ছিস কিন্তু তুই স্কুলে আস স্কুলে ক্লাস করছিস না কেন সামনে পরীক্ষা আছে এটা তো তোকে জান দেকতে হবে না পরে তোর ভবিষ্যৎ সম্পর্কে এটা তোর তোর নিজে ভাবা দরকার শুধু কি পড়লে হবে স্কুলে তো ক্লাসটাই তো তোকে করতে হবে তুই যদি না ই জানিস যে তোর সিলেবাসে কী কী সাবজেক্ট আছে তোর কোন সিলেবাসে কোন কোন বিষয়ে কোন পড়া আছে তো তুই যদি সেটা যদি না ই জানিস তো তোর হবে কি করে তুই স্কুলে যাচ্ছিস না দীর্ঘদিন ধরে বাইরে বসে আছিস স্কুলের বাইরে

সব জানি বললেই হবে তোকে তো এটাও দেখতে হবে না তোর ভবিষ্যৎটা পরে তোকে তোর মা বাবার পাশে তোকে নিজেকে দাঁড়াতে হবে আমি কিছু আমি কি তোকে কিছু ভুল বলছি তোকে তো তোকে তো এরপরে তোর মা বাবার পাশে তো তোকেই দাঁড়াতে হবে না তুই যে স্কুল কামাই করছিস স্কুলে না আসা স্কুলের বাইরে বসে আড্ডা দেওয়া এগুলো কি ঠিক এটা যে এটা যে তুই ফোনে বলছিস ফোনের কথাটা যাতে তোর ফোনেই না রয়ে যায় তোর যাতে এটা মাথাতেও ঢোকে আসবি কিন্তু অবশ্যই এটা বলে দিলাম আর এলাম না ভেবে দেখবি কিন্তু জিনিসটা অবশ্যই করে কিন্তু আসবি আর এটা তোকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে এর আগেও তোকে তো ফোন করা হয়েছে কিন্তু তোর এই বাঁদরামো মনে থাকে যেন আসবি কিন্তু অবশ্যই ঠিক আছে হুম